ঝাড়গ্রাম জেলার জলবায়ু আগের দিনে খুবই মনোরম ও উপভোগ্য ছিলো কিন্তু বর্তমানে ঝাড়গ্রাম জেলার জলবায়ু বিরাট পরিবর্তন ঘটেছে এখানে গ্রীষ্মকালে অধিক মাত্রায় উষ্ণতা বর্ষাকালে অধিক মাত্রায় বর্ষণ ও শীতকালে অধিক মাত্রায় শীত পড়ছে এই জন্য এখানে অস্বস্তিকর আবহাওয়ার প্রভাব পড়েছে এর কারণ গ্লোবাল ওয়ার্মিং ছাড়া আর কিছুই নয় যানবাহনের দ্বারা যে ধোঁয়া বাতাসে মিশছে সেই জন্য বর্তমানে এখানকার তাপমাত্রা বেড়ে চলেছে এখানেই ডিসেম্বরে গড় তাপমাত্রা হলো সাতাশ ডিগ্রি কিন্তু শীতকালে সাতাশ ডিগ্রি তাপমাত্রা যথেষ্ট উষ্ণ কারণ শীতকালে আরও কম তাপমাত্রা আমরা চাই এবং গড় বার্ষিক সর্বোচ্চ তাপমাত্তা হলো উনচল্লিশ দশমিক নয় ডিগ্রি সেন্টিগ্রেড অর্থাৎ একশো তিন দশমিক আট ডিগ্রি ফারেনহাইট এবং পনেরোই জুন হলো এখানের সবচেয়ে গরমতম দিন এছাড়া এই গরম গরম হওয়ার জন্য আমাদের খুবই খারাপ অভিজ্ঞতার সঙ্গে সম্মুখীন হতে হয়েছে কারণ বর্তমানে উষ্ণতা বৃদ্ধির ফলে আমাদেরকে অত্যাধিক গরম অনুভব করার জন্য আমরা যেন হাঁপিয়ে উঠেছি তাই আমরা এর থেকে রেহাই পেতে ঝাড়গ্রাম জেলায়ের প্রতিটি অঞ্চলে আমাদের উচিত ভালোভাবে গাছ রোপণ করা এবং যাতে না গাছ কেউ কেটে দেয় সেই দিকেও নজর রাখা তাই এদিকে আমাদের সচেষ্ট হতে হবে এবং সবাইকে নজর রাখতে হবে প্রকৃতির ওপরে তাহলেই আবার বর্তমানের তাপমাত্রা ফিরে আসবে